হ্যাঁ আমি এই উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম বলছি আমা আমাদের পাঠ্য পো হ্যাঁ আমাদের পড়ার জন্য কিছু বই দরকার স্কুলের জন্য তো সেটা আমা সামাজিক বিজ্ঞান ও ভূগোল নিয়ে যে বইটা আছে

ক্লাস টুয়েলভ রি কু টুয়েলভে পড়ি আমি আমি বলছিলাম যে ওই বইটা কি আপনাদের গ্রন্থাগারে রাখলে ভালো হবে হুম আচ্ছা আপনাদের গ্রন্থাগারে ওই ব ওই সব বই পাওয়া যাবে তো অর্ডা অর্ডা অ অর্ডার দিলে এনে রাখতে পারবেন তো আচ্ছা আর আমার আরও অনেকগুলি বইয়ের দরকার যেগুলো আমি এই মুহূর্তে আপনাকে কিন্তু আমি জানিয়ে দেবো আম

হ্যাঁ তো আমি এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না তো আমি লিপিবদ্ধ করে আপনাকে জমা দিয়ে দেবো

আচ্ছা আমি যেয়ে যোগাযোগ করছি